হ্যালো হ্যালো আপনি রিনা রিনা ম্যাডাম বলছেন বলছি আমার ছেলে সুব্রো আমি সুব্রতর মা বলছি আমার ছেলে সুব্রত আপনার কাছে নাচ শিখতে যায় তো তো হচ্ছে কীরকম কী ইয়ে করছে সেটা আমি তো যেতে সময় পাইনি বাড়ির কাজের জন্য তো কীরকম কী করছে সেই বিষয়ে জানার জন্য আমি আপনাকে কল করেছিলাম হ্যাঁ ম্যাডাম ও হ্যাঁ ম্যাডাম ও আসার পরে তো আমি তো ওকে বলি যে ম্যাডাম তোকে কী কী ইয়ে করেছে মানে শিখিয়েছে আজকে সেগুলো তুই প্র্যাক্টিস কর আমি মানে রেগুলার ওকে প্যা প্র্যাক্টিসটা করাই কিন্তু আমি তো রেগুলার যাওয়ার জন্য সময় পাইনি তো আমার বাড়িতে কাজ থাকে সেই জন্যই আমি আপনার সাথে একটু যোগাযোগ করার চেষ যোগাযোগ করে জানতে চাইছি যে কীরকম কী করে আমি তাকে প্র্যাক্টিসটা রেগুলার করাই কিন্তু তা আমি তো যেতে পারি না না

হ্যাঁ ম্যাডাম ওর নাচ ওর নাচের প্রতি আগ ওর নাচের প্রতি আগ্রহ আছে বলেই আমি ওকে হচ্ছে আপনার স্কুলে ভর্তি করেছি হ্যাঁ

হ্যাঁ ম্যাডাম ঠিক আছে আমি ওকে রেগুলার হচ্ছে প্র্যাক্টিসটা করাব তো ওই জন্যই ফোন করেছিলাম ঠিক আছে ম্যাডাম তাহলে রাখছি আপনি একটু দেখবেন সুব্রত হ্যাঁ ম্যাডাম রাখছি